পশ্চিমবঙ্গের প্রোগ্রামগুলি যার লক্ষ্য উদ্যোক্তা উদ্ভাবনকে উন্নীত করে যেমন কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের মাধ্যমে রোগীদের রক্তের জোগান দেয় শিশুদের শিক্ষার প্রসার ঘটায় শীতকালে বস্ত্র বিতরণ করে যাতে গরিব মানুষেরা ঠান্ডার কষ্টে বিভিন্ন আরাম পেয়ে থাকে তাছাড়াও খাদ্যের জোগান দেয় গরিবদের সেবা করে মাতৃদের সাহায্য করে